ছোটোবেলা থেকেই আমি টিভি দেখে আসছি কিন্তু যত দিন যাচ্ছে যত বছর এগোচ্ছে তত ফোনের ব্যবহারটা বাড়তেই চলেছে ফোন আমরা সব সময় ফোনেই ব্যস্ত থাকি এবং বাচ্চা থেকে বড়ো সবাই এখন ফোনেতেই ব্যস্ত থাকে কেউ টিভির ব্যবহার খুব একটা করে না ফোনের মধ্যে সমস্ত কিছু আপডেট আসে সমস্ত যা চায় তাই চলে আসে তাই এখন ফোনটাই সবাই বেশি গুরুত্ব দিচ্ছে ফোনের মধ্যে যেসব আঞ্চলিক বিষয়বস্তু ও টি টি উ ও টি টি উন্নত হচ্ছে আমরা আগে টিভিতে যেসব সিনেমা সিরিয়াল দেখতাম কিন্তু এখন সেগুলো ফোনের মধ্যেই আমরা দেখতে পাই ফোনের মধ্যে ওয়েব সিরিজ আছে তারপর যা আমরা চাইব সেসব আমরা ফোনেতে দেখতে পাবো সেসব সিনেমা দেখতে পাবো তারপর বিভিন্ন চ্যানেল আছে সেই চ্যানেলের মধ্যে বিভিন্ন সিরিয়াল দেখতে পাই যেমন জি ফাইভ ও হস হটস্টার বিভিন্ন ধরনের চ্যানেল আছে তার মধ্যেই আমরা সময় দিই এবং সেগুলিই আমরা দেখি তাই ও টি টি এখন উন্নত হয়ে যাচ্ছে